আমার এলাকার পাশা কাছাকাছি দুজন ডাক্তার রয়েছে আরও এইখানে অনেক ডাক্তার রয়েছে কিন্তু আমার বাড়ির পাশাপাশি বা আমার এলাকার পাশাপাশি এখানে দুজন ডাক্তার রয়েছে এখানে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই সেইভাবে তারা সেখানে মেডিক্যাল বা নার্সিংয়ের জন্য অনেকে ব্যাঙ্গালোরে যায় অনেকে অন্ধ্রপ্রদেশে গিয়ে পড়াশুনো করে সেখান থেকে পড়াশুনো করে এসে এইখানে তারা এখানে আমাদেরকে চিকিৎসা করে এ আমার বাড়ির পাশাপাশি যেই নার্সিংহোমটা রয়েছে বা যেই ডাক্তার রয়েছে সেই ডাক্তারেরা পরিষেবা আমাদের দেয় এ আমাদের রাতবিরেতে কোনো অসুবিধা হলে এ একদিন রাত্রিবেলা আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল তো সেই ক্ষেত্রে আমি স্ আমার বাড়ির পাশাপাশি যেই গিয়ে আমি যে ডাস ডাক্তারকে পেয়েছিলাম রাত বারোটার সময়ও গিয়ে তাকে ডেকেছিলাম সে উঠে আমাদেরকে ওষুধ দিয়েছিল বা চিকিৎসা করেছিল তো সেই ক্ষেত্রে আমার এখানে ডাক্তার পাশাপাশি রয়েছে দুজন অন তো এইভাবে আমার এখানে এলাকার মধ্যে অনেক ডাক্তার থাকলেও আমার বাড়ির কাছে দুজন ডাক্তার থাকায় আমার সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি বা এখানের ডাক্তাররা পড়াশুনা করার জন্য নার্স বা ডাক্তাররা পড়াশুনা করার জন্য বাইরে গিয়ে থাকে যেমন ব্যাঙ্গালোরে গিয়ে থাকে অন্ধ্রপ্রদেশে গিয়ে থাকে বা আরও অনেকে অনেক জায়গায় গিয়ে থাকে আমাদের এখানে পাশাপাশি পড়ার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কিন্তু শিক্কা নার্সিংয়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু ডাক্তারি পড়ার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই সেই কারণে বাইরে যেতে হয়